ছোটোবেলা থেকেই আমার বাগান করার শখ ছিল আমার নিজের বাড়িতে বাপের বাড়িতে আমার বাগান ছিল সেই বাগান আমার নিজের হাতে গড়া এমনকি শ্বশুরবাড়িতে এসেও আমি এক বাগান গড়ে তুলি আমার ছাদে সামান্য মাটি মাটি দিয়ে লাগানো কয়েকটা টবের ওপর কয়েকটা ফুলগাছ লাগিয়ে আমি আমার ছোটো বাগান শুরু করি এখন আমার বাগানে গাছের সংখ্যা প্রায় সাতটা এবং বিভিন্ন সবজিরও চাষ করি আমি ছোটোখাটোভাবে যেমন কাঁচালঙ্কা টমেটো কারি পাতা এই বাগান চর্চা আমার অবসরের একটা কাজ আমি আমার সারাদিনের কাজ করার পর অবসরে আমি আমার গাছের পরিচর্যা আমার বাগানের পরিচর্যা যত্ন করে থাকি